হ্যাঁ মল্লিকবাবু বলছেন তো মল্লিকবাবুকে আমার বলছি যে একটা কথা যে আমি যেসব পদগুলি পছন্দ করি আপনার রেস্তোরাঁর সেই সব পদগুলো তো আপনার জানাই আছে যে আমি কোনগুলি পছন্দ করি তো সেগুলো কি এখন পাওয়া যাবে আপনাদের কি তৈরি আছে যদি তৈরি থাকে তাহলে ওগুলো আমি আজকে সন্দেবেলায় সবগুলোই চাইছি যেমন মোমোটা তো চাইই আর ওই একটা চিকেনের এর পদ হলে ভালোই হয় আর আর থাকবে মোগলাই পরোটা এগুলো হলেই হবে এইগুলো একটু পাঠিয়ে দেবেন